আমাদের কিছু কিছু গায়ক রয়েছে যারা অল্প সময় গান শিখেই বিভিন্ন জায়গায় গান করতে যায় এই গায়কদের সাথে একটি তবলচি থাকে এই তবলচির যে তবলার বিভিন্ন তাল থাকে ঝাঁপ তাল দাদরা ও কাহারবা থেকে শুরু করে বিভিন্ন তাল থাকে সেই তালের সাথে মিল না থাকলেই এই বা অমিল হলেই এই গায়কদের তালের ভুল হলেই গানটি খুবই খারাপ শুনতে লাগে এই হল গায়কদের ভুল এছাড়াও বিভিন্ন গায়করা কোনো কোন সময় শুরু করতে হবে গানটি তা না বুঝেই তবলার সাথে সাথেই না শুরু করেই একটু দেরিতে শুরু করে গানটিকে অন্যভাবে পরিচালিত করে গানটি খারাপ শুনতে লাগে এর থেকেই এই প্রমাণিত যে গানটি শুরু করার সময় হয় কোনো তাল চাই বা তাল জানা দরকার একটি গায়কের তাল না থাকলে গানটি পুরোটাই অন্যদিকে পরিচালিত হবে এবং খারাপ শুনতে লাগবে